বর্তমান লাইফে সবাই মোবাইল ইউস করে তো আমিও ইউস করি মোবাইল তো সেই হিসেবেই একটা হেডফোন কিনেছিলাম রিয়েলমি তো রিয়েলমির হেডফোনটা সেই খুব একটা ভালো ছিলো না কারণ দামটা নিয়েছিলো পানেরোশো বাহান্ন টাকা তো কেন না প্রথমে বুঝতে পারিনি যে হেডফোনটা এতটা খারাপ হবে তো প্রথমে বেশ ঠিক ঠাক ছিলো আস্তে আস্তে তার ব্যাস কেটে যাচ্ছে ক্লিয়ার আসছে না সাউন্ড ক্লিয়ার আসছে না এই করতে করতে একদিন দেখি না কি এক ধারের হেডফোনের তারই ছিঁড়ে গেলো তো এই জন্য বলি যে হেডফোন দেখে কিনবেন সচেতনভাবে কিনবেন আর যেটা নিবেন সেটা যেন কানের পক্ষে উপযোগী হয় আমি যেটা কিনেছিলাম সেটা কানের জন্য উপযোগী ছিলো না কারণ সেই হেডফোনটার এতটাই ব্যাস কাটা যে কানের মধ্যে বাজতো ঠিক ঠাক ভালো লাগতো না তাই বলছি হেডফোন ইউস করার থেকে না ইউস করা অনেক ভালো হেডফোন নিয়োহ কানে নেওয়ার থেকে না করা অনেক ভালো কারণ হেডফোন নিলে কানের পর্দা ফাটতেও পারে তাই বলছি আপনাদেরকে অনুগ্রহ করে হেডফোন নিয়ে গান খুব বেশিক্ষণ শুনবেন না হেডফোন আপনারা নিজেদের মতন করে রাখবেন যেটা আপনাদের একটা সাহায্য হতে পারে যে আপনাদের হেডফোনটি যে নিচ্ছেন সেটি সব রুলস রেগুলেশান হিসেবে বাড়ানো আছে কি না সেটি ঠিক ঠাক আছে কি না সেটির প্রোডাক্ট নলেজ নেবেন সেটির সঙ্গে সব কিছু দেখবেন এইটুকুই হেডফোন হেডফোন একটি পণ্যটি ভালো কিন্তু এই পণ্যটি অন্য কোনো স্থানে ইন্ট্রোগেশন উচিত নয় কান যাদের খুব খারাপ আছে তাদের তো নেওয়া উচিতই নয়